দৌড়াতে আমাদের খুব ভালো লাগে এবং ফাঁকা জায়গা একটা মাঠে যেমন নিচে ঘাস থাকে হ্যাঁ চারদিকে বাগান তার মাঝখানে ফাঁকা মাঠ ফাঁকা মাঠে আমরা দৌড়াদৌড়ি করি পুরো একদম সবুজ ঘাসের উপরে হ্যাঁ অনেকটা করে ঘাস উঁচু উঁচু ঘাস তার উপরে দৌড়ালে পায়ে এমনিই কিছু ইয়েও লাগে না হ্যাঁ নয়তো এমনি মাঠে হলে পাথর থাকে তাতে পায়ে লেগে যাওয়ার ভয় থাকে আর ঘাসের উপরে আমরা সব চললে হ্যাঁ দৌড়ালে তাতে আমাদের ভালোই আরাম হয় আমরা খালি পায়ে ঘাসের উপরে দৌড়াই খুব সুন্দর আরাম লাগে হুম